আমাদের বাগান আছে আমরা সবজি চাষ করি ধান চাষ করি সব রকমের ফল জাতীয় চাষ করি হলদি গাছ চাষ করি এবারে শসা গাছ চাষ করি তা মানে আমার সবজি ব্যবহার সবজি চাষ করি এবার সবজি চাষ করতে গেলে তো গেলে তো ধরে নাও মোটর লাগবে মোটরের কল লাগবে কলেতে তা অনেক পানি দিতে হবে যে যে জিনিসটা ব্যবহার করতে হবে সেটা পা পাইপ দিতে হবে আবার কী কাস্তে লাগ তার মানে খুঁড়তে মাটি যেয়ে আল বাঁধ দিতে গেলে যে বা যেই তার মানে গাছটা তুমি পুঁতবে বাগান তৈরি করবে সেই বাগান তৈরি করতে গেলে তো মাটি খুঁড়তে হবে খুঁড়ে তো দিতে হবে তা সেই জন্য করে ব্যবহার করতে হবে কোদাল ব্যবহার করতে হবে চো সব রকমের কোদাল থাকতে হবে ছোটো মাঝারি বড় সব রকম কোদাল রাখতে হবে আবার কী কাস্তে রাখতে হবে আবার কী বড় বড় যখন গাছ লাগাতে গেলে গেলে তখন শাবলও দরকার পড়ে মাঝে মাঝে তার পরে কী মোটরের মোটরের সিস্টেম কী পানি দিতে হবে মোটরের পাইপও লাগতে হবে কল তো অবশ্যই লাগবে কলের পানি না কেননা ব্যবহার হবে তবে বাগান বাড়ি করতে গেলে এই সব এই সব লাগবে